হ্যালো হ্যালো তারা মা ট্রাভেলস থেকে বলছেন কি হ্যাঁ আমি একটা গাড়ি যে গত কালকের বুক করেছিলাম আজকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য পুজো দিতে যাবো তো সাতটায় সকাল সাতটায় আমর এখানে আসার কথা ছিল ফোনের পর ফোন করে যাচ্ছি ফোনের পর ফোন ফোনের পর ফোন সাত আট বার ফোন করেই যাচ্ছি উনি কোনো রকমভাবে ফোনটা তুলছে না দেখুন এখন আটটা বেজে গেছে আমরা এক ঘন্টা ধরে ওনাকে ট্রাই করেই যাচ্ছি ট্রাই করে গেছি আমরা যাবো ওখানে এতটা রাস্তা যাব পুজো দেবো তাহলে কখন পুজো দেবো কখন যাবো তো সেই ক্ষেত্রে না না দেখুন আপনি একটা কাজ করুন আপনি ওনার সাথে একটু যোগাযোগ করুন যোগাযোগ করার পরে দেখুন আধা ঘন্টার মধ্যে যদি উনি আসে ভালো যদি না আসে তাহলে আপনি সেটাও আপনি আমাদেরকে জানিয়ে দিন হ্যাঁ আমরা যাবো বলে তো উদ্যোগ নিয়েছি যাবো বলেই তো আপনার কাল গতকাল আমরা বুক করলাম হ্যাঁ জানান আপনি তাহলে খুব তাড়াতাড়ি খুব শিগগিরিই জানান আমাদেরকে আমরা রেডি হয়ে রয়েছি শুধু আসলেই বেরিয়ে যাবো ঠিক আছে ওকে না হলে আপনি হ বরঞ্চ যদি না হয় আপনি তাহলে এটা ক্যানসেল করে দেবেন আমরা তাহলে ক্যানসেল করতে বাধ্য হবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি আপনি একটু তাড়াতাড়ি আমাদেরকে জানান